হ্যাঁ আমার অনেকগুলোই প্রিয় বই রয়েছে তার মধ্যে যা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি সেই রকম কিছু বই রয়েছে তার মধ্যে আমার প্রিয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রয়েছে যেটা হচ্ছে বিচিত্র স্বাদ সেটা যথেষ্টভাবে আমার নিজের একান্তভাবে খুব প্রিয় সেটার কারণ হচ্ছে আমরা এই ব্যস্ত জীবনে যেভাবে নিজেদেরকে কম্পিটিশানের মধ্যে একটা ফেলে রে দিয়েছি পড়াশোনার মধ্যে আমাদের বাবা মা রাও আমাদের ওপরে সেটাই চাপিয়ে দিতেন এবং আমরাও আমাদের পরবর্তী যুগকে সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তার মধ্যে দিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিচিত্র স্বাদ কবিতাটি একটা আলাদা প্রভাব ফেলে যে উনি নিজের মধ্যেও যে স্বাদ একটা তৈরি করেছিলেন যে চারিপাশের পারিপার্শ্বিক যতো জিনিসপত্র উনি দেখেছিলেন এর মধ্যে একজন মালির কথা রয়েছে একজন পাহারাওলার কথা রয়েছে এদেরকে এঁদেরকে দেখে যে ওঁর মনের মধ্যে আলাদা একটা স্বাদ জেগেছিলো যেটা পড়াশোনার থেকে অনেকটা আলাদা ভিন্ন একটি পেশা তার মধ্যে থেকে এবং পেশা এবং সেটাই তার একটা পছন্দের মধ্যে পড়ে গেছিলো যেটা উনি পড়াশোনার থেকে বেশি ভালবাসতেন যে চারিপাশে যে এতো কিছু ওঁর অনেক মনের মধ্যে প্রশ্ন জেগেছিলো যে এগুলো কেন বা কী শুধু কি আমরা এই পড়াশোনার এই স্লেট পেনসিল নিয়েই কি ব্যস্ত থাকবো জীবনে তাই এই সব জিনিসপত্রও আমাকে সত্যি প্রভাবিত করেছিলো এবং আমার খুব ভালো লেগেছিলো এবং আকর্ষণীয় বলে মনে হয়েছিলো যে আলাদা এক রকমের বিচিত্র স্বাদ কবিতাটার সাথে স অনেক কিছুর মিল রয়েছে সেই হিসেবে আমাকে আকর্ষণ করে এই কবিতার বই বইটি